পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সংরক্ষণের শিল্প ও নৈপুণ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বহিঃবিশ্বে উন্নতির কেন্দ্র লাভের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন যেমন পর্যটন শিল্পে উন্নতির জন্য অজন্তা ইলোরা গুহচিত্র সংরক্ষণ করা কোনারকে সূর্য মন্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল এর দেওয়ালে কারুকার্য সংরক্ষণ করা